হ্যাঁ কে বলছেন হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমার ফুলের দোকানে আছে আপনি কোথা থেকে বলছেন ও হ্যাঁ সব রকম ফুলই পাওয়া যায় রজনীগন্ধার যেগুলো সরু সরু মালা ওগুলো একটু কম দাম ওই তিরিশ টাকার মধ্যে হয়ে যাবে কিন্তু যেগুলো রজনীগন্ধার গোড়ে ওগুলো একশো তিরিশ টাকা তো পড়বে একশো তিরিশ চল্লিশ টাকার মতো তো পড়বে হ্যাঁ হ্যাঁ গাঁদা ফুলের চেইন আছে আপনি আসুন দোকানে আসলে সামনাসামনি একটা কথা বলা যাবে ফোনে তো এইভাবে বলা যায় না আচ্ছা ঠিক আছে আপনি বুধবার নাগাদ আসবেন সব রকম ফুলেরই ব্যবস্থা আছে যেটা প্রয়োজন সেটা নিয়ে যাবেন হ্যাঁ গোলাপ ফুল পাওয়া যাবে গোলাপ ফুলের পিসগুলো পঞ্চাশ টাকা করে পড়ে যাবে ঠিক আছে দিদিভাই আমার দোকানের খদ্দের আছে কেটে দিচ্ছি এখন পরে কথা হবে